কৃষকেরা পশুর বজ্র ব্যবস্থা করে অনেক কিছু উপায়েই কীটনাশকের বদলে তা ব্যবহার করতে পারে যেমন পশুর প্রস প্রস্রাব ও গোবরের মাধ্যমে বা মাটিতে মেশালে তা তাও হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারে তারপরে মাটিতে থাকা নাইট্রোজেন পটাশিয়াম ইত্যাদি জৈবসার জৈবসারের মাধ্যমে বৃদ্ধি হতে পারে তারপরে যেমন নিম পাতার সাথে গরুর প্রস্রাব বা গোবর মেশালে সাধারণত কীটনাশক তৈরি হয় যা দিলে মাটির উর্বরতা বৃদ্ধি হতে পারে এবং ফসলের উৎপাদনও বৃদ্ধি হয় রাসায়নিক সার ব্যবহারের ফলে হয়তো ফসল উৎপাদিত হয় কিন্তু তা খেয়ে মানুষের শরীর শরীরের ঠিক থাকে না তাই জন্য জৈব সার ব্যবহার করার ফলে যা যেমন জৈব সার ব্যবহার করলে মানুষের শরীরও ভালো থাকে এবং তা কম টাকাতে হয় আমাদের ঠিকমতো জৈব সার ব্যবহার করতে হবে জৈব সারের যদি অধিক ব্যবহার হয়ে যায় তা মাটির উর্বরতা পরিবর্তিত করতে পারে মাটির পি য়েচের পরিমাণও বাড়াতে পারে তাই জন্য আমাদেরকে জৈব সার ব্যবহার করার জন্য তাকে ঠিক মতন পচিয়ে তা ব্যবহার করতে হবে গরু গরুর প্রস্রাব বা গোবরকে আমরা সরাসরি মাটিতে মিশিয়ে তা চাষের কাজে ব্যবহার করতে পারি তার ফলে চাষের ফসলের পরিমাণ অনেকটা বৃদ্ধি হতে পারে এতে ছাড়াও কমপোস্টিং ই ইত্যাদি হিসেবেও আমরা তা ব্যবহার করতে পারি এছাড়া কৃষকেরা নানা উপায়ে জৈবসার নানা জৈবসার ব্যবহার করে অনেক কিছু করতে পারে যেমন সবজির খোষাকে আমরা পচিয়ে যদি মাটিতে ঠিক মতন পচিয়ে যদি মাটিটা ব্যবহার করতে পারি তাহলে অনেক রকম ফসল অনেক রকম ফসলের উৎপাদন বৃদ্ধি হতে পারে বা একটা সময়ে আমরা শুধু ধান চাষ না করি ওতে যদি আমরা ডাল বা শস্য জিনিস চাষ করি তাতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয় এবং এর ফলে অন্য কিছু ফসল চাষ করার পরেও তা ফসলের পরিমাণ বৃদ্ধি করতে পারে